আমি মনে করি মহিলারা সমাজের সব দিক থেকেই অত্যাচারিত হয় এবং নানান রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তাদেরকে মেয়েরা যে পড়াশোনা করতে যাবে তাতেও যেমন অসুবিধা নৃত্য শিখতে যাবে তাতেও অসুবিধা পড়াশোনার ক্ষেত্রে রাস্তাঘাটে অসুবিধা নৃত্য করতে গেলে মানব সমাজের চোখে লাগে খুব তারা নানান রকম কথা বলে তাই মেয়েরা বেশি দিন নৃত্য করতে পারে না এবং নৃত্য করলে আজে বাজে কথা বলে মেয়েদের নামে তাই তারা যে বড়োবেলা পর্যন্ত নাচ শিখবে বা নাচ শিখে স্টেজে পারফর্মেন্স করতে যাবে তাদের সেই শখ আর পূরণ হয় না রাত্রিবেলা বা অনেক দূরে যদি মঞ্চে নাচ করতে যায় তাতে পাড়া প্রতিবেশীরা বা ও আশেপাশে গ্রামের সদস্যরা তাদেরকে অনেক বাজে কথা বলে সেই সব শুনে মেয়েরা রাগে অনেকে তাদের শখের নাচ ছেড়ে দিতে বাধ্য হয় তাই আমি মনে করি যে সমাজ মহিলাদের সমর্থন করে না যারা শখ হিসাবে নাচ করতে চায় এছাড়াও এই নৃত্যশিল্পী যাদের শখের জিনিস নাচ তাদিকে নানান রকম বড়ো বড়ো সমস্যার সম্মুখীন হতে হয়